আমাদের এই প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে অনেক মানুষই সম্মুখীন এবং অবগত হয়ে আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মোবাইল ফোন মোবাইল ফোন কম্পিউটর ল্যাপটপ ইত্যাদি যে ইত্যাদি প্রযুক্তিবিদ্যা অনেক অনেক উল্লেখযোগ্য তার মধ্যে মোবাইল ফোন হ্যাং করার হ্যাং করে সবার ক্ষেত্রে সম্মুখীন সবই সব মানুষ এই ক্ষেত্রে সম্মুখীন হয়ে আছে তার মধ্যে মোবাইল ফোন হ্যাং করলে সেইগুলিকে পুনরায় চালু করলে সেগুলি আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় যেমন ল্যাপটপ কম্পিউটর ইত্যাদি ভাইরাস তথ্য সংগ্রহ ঢুকে গেলে সেটিকে আবার পুনরায় চালু করলে সেটি সেটি আগের অবস্থায় ফিরে আসে এই প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য অনেক মানুষ অনেক প্রযুক্তিবিদ্যা বা আমাদের দেশে খুব উন্নতি লাভ করছে আস্তে আস্তে অনেক টেলিফোন মোবাইল ইত্যাদি শহর থেকে শহর থেকে গ্রামে গ্রামে অনেক জায়গায় টেলিফোনে যোগাযোগ ব্যবস্থা শুরু হচ্ছে মানুষ অনেক অনেক সহজেই এক অন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াতের মাধ্যমে কিংবা যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারছে এছাড়া এছাড়া মানুষ মোবাইল টেলিফোন কম্পিউটর ইত্যাদি ইলেকট্রনিক প্রযুক্তিবিদ্যার মধ্য দিয়ে অনেক সমস্যারও সুবিধা যেমন পাওয়া যাচ্ছে তেমনি অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছে তার মধ্যে মোবাইল ফোন খুব খুব বেশি গরম হয়ে গেলে সেটি খুব প্রবলেম এছাড়া যেমন মোবাইলের ক্ষেত্রে এটি সমস্যা এই এই আর কিন্তু এটার মধ্য দিয়ে কম্পিউটর ল্যাপটপ এই সমস্যাগুলি দেখা যায় এছাড়া এই এই সব সম্মুখীন এই সব সমস্যা আমাদের সব মানুষের সম্মুখীন এবং অবগত হয়ে আছে